আজ দু হাজার চব্বিশ সাল এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়েও মানুষ একাধিক কুসংস্কার আজও বিশ্বাস করে এবং তা মেনে চলে তো এই সমস্ত যে সমস্ত কুসংস্কারগুলি মানুষ মেনে চলে আমার জেলা হুগলি জেলার মানুষও বেশ কিছু কুসংস্কার রয়েছে সেগুলি তারা মেনে চলেন বা মানেন বা দৃঢ়ভাবে বিশ্বাস করেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে সেগুলি হল এক যেমন আপনার কালো বিড়ালকে অশুভ বলে মানা হয় কালো বিড়াল না কি শুভ নয় কারো বিড়ালে যাত্রা করলে বা দর্শন করলে না কি অশুভ হয় এছাড়া বিড়াল রাস্তা পার হলে না কি যথেষ্ট এটা না কি অশুভ লক্ষণ অনেক সময় অনেক গাড়ির চালক বা সাধারণ মানুষও পথে যাতায়াতের সময় বিড়াল রাস্তা পার হলে সেখানে দাঁড়িয়ে যায় এবং তারপর বিড়াল যাওয়ার পর আবার পুনরায় যাতায়াত করেন এছাড়া গাড়ি চালকরাও রাতের বেলায় এরকম আমি লক্ষ্য করেছি যে গাড়ি চালাতে চালাতে ওরকম বিড়াল লক্ষ্য করলে আলোটাকে একবার নিভিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আবার আলোটা জ্বেলে দেয় এটি না কি করার ফলে অনেকটাই না কি সুরাহা হয় এছাড়া আর যে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম যেমন রাস্তা পারাপারের সময় বা শিয়ালের দর্শন না কি যথেষ্ট শুভ লক্ষণ এটি না কি যথেষ্ট ভালো বলে মনে করা হয় এছাড়া মরার দর্শন অর্থাৎ কোনো শুভ কাজে বেরানোর সময় বা কোনো কার্যে যাওয়ার সময় যদি কোনও মৃত ব্যক্তির দর্শন হয় বা মরার দর্শন হয় সেটি না কি কার্যসিদ্ধিতে না কি যথেষ্ট ভূমিকা পালন করেন বা মানুষের বিশ্বাস যে এটা না কি শুভ লক্ষণ কার্যসিদ্ধি হবে বা কাজ অনেকটাই সফলতা পাওয়া যাবে বলে মনে করেন এছাড়া জোড়া শালিক দেখা জোড়া শালিক দুটা না কি একসঙ্গে দর্শন করলে এটা না কি শুভ এটা না কি শুভ লক্ষণ বলে মনে করা হয় এছাড়া কাকের চিৎকার কাক যদি চিৎকার করে সেটাকে না কি অশুভ লক্ষণ বলে মনে করা হয় এতে না কি মানুষের বিপদের সম্ভাবনা থাকে বা মিত্যুর আশঙ্কা থেকে থাকে বলে মনে করা হয় এছাড়া প্যাঁচা রাতেরবেলা প্যাঁচা ডাকলেও প্যাঁচার ডাককেও অশুভ বলে মনে করা হয় এবং এতে না কি একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তো প্যাঁচা রাতেরবেলা ডাককেও মোটেই মানুষ শু শুভ বলে মনে করে না এবং প্যাঁচার ভাগ রয়েছে কালপেঁচা এবং লক্ষ্মীপেঁচা বলা হয় যে লক্ষ্মীপ্যাঁচা বাড়িতে বসবাস করলে সেটা না কি শুভ লক্ষণ এবং কালপ্যাঁচা বলে যে প্যাঁচা রয়েছে প্রজাতির যে প্যাঁচা সেটি না কি অশুভ লক্ষণ সেটি না কি মোটেই শুভ নয় সেটি না কি মোটেই কোনভাবেই বসবাস করলে বাড়িতে সেটা শুভ নয় এবং তার চিৎকারও মোটেই শুভ বলে মনে করা হয় নি এই সমস্ত কুসংস্কার আজও মানুষের মধ্যে রয়েছেন এবং আমার এলাকাও রয়েছে এটিগুলিই উল্লেখযোগ্য কুসংস্কার